আমি একজন গৃহকর্তী আমি আমার কাজের কাজের কালের পাশাপাশি ছাড়াও আমার কবিতা আবৃত্তি করতে ভালো লাগে গান গাইতে ভালো লাগে নাটক করতে ভালো লাগে আমার সব বন্ধুরা খালে মাছ মারতে যায় আমি ওদের সাথেও যাই আমার ভালো লাগে আমি সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়াই আমি আমি আমাদের বাড়ির সামনে অনুষ্ঠান ওঠে আমি